পূর্ব বর্ধমান বর্তমানে অনেক একটি বড়ো জেলা এই জেলার বিভিন্ন ভাষার মানুষ বাস করে কিন্তু আমাদের প্রধান ভাষা হচ্ছে বাংলা বাংলাতেই আমরা কথা বলতে ভালোবাসি এবং একে অপরের সাথে বাংলাতেই কথা বলি কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন জাতিগত মানুষ থাকে তারা তাদের ভাষাতেও কথা বলে যেটা আমরা বুঝতে না পারলেও তাদের মনের ভাষাটাও আমরা সব সময়ই বুঝতে পারি যেটা আমাদের কাছে খুবই প্রিয় এবং তাদের ভাষাগত আলাদা হওয়ার জন্য কোনো সমস্যা হয় না যেটা আমাদের প্রধান ভাষা বাংলা সেই ভাষাতেই আমরা একে অপরের সাথে কথা বলি